হ্যাঁ আমি জানি একটি হাত পাম্প কীভাবে কাজ করিয়ে থাকে একটি হাত হাত পাম্পের প্রথমে পাইপ দিয়ে ফুটা করে মাটির নীচে ঢোকানো হয় এবং নিচে একটি রড দিয়ে সেটা ওয়াসার দিয়ে নিচে থাকে এবং আমরা যত বার হাতলটি আমরা পা উপর নিচে করি ততবার ওয়াসারে করে নিচে থিকে জল উঠে আসে এই জল উঠে আসার পরে আমরা নলকূপের মুখ দিয়ে আমরা জলগুলো পেয়ে থাকি এই জলগুলোয় এ আমরা খেয়ে থাকি আর তাছাড়াও একটি হাত পাম্পের দীর্ঘসারি সম্মুখীন হয়েছি যেমন একটি হাত পাম্পকে গ্রীষ্মকালে অনেকবার টেপার ফলে তারপরে জল বেরয় আর তাছাড়াও জল বেরয় না তাছাড়াও গ্রীষ্মকালে আমাদের এখানে হাতের নলকূপগুলি শুকিয়ে যায় না কারণ জলের জলের লেয়ার অনেকটা নিচে নেমে যায় তো সেই জন্যই জলগুলো শুকিয়ে যায় তখন অনেক সময় ধরে হাতলগুলো ঘুরাতে ঘুরাতে হয় এবং জলটা অনেক নেমে যায় এবং আমাদের অনেক কষ্টের সমুখীন হতে হয় তখন আবার পাম্পের মেকানিক ডেকে আমরা তখন ভালো করে আবার সারিয়ে তারপরে ব্যবহার করে থাকি